হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আছে ভালোই করায় অংকের স্যার মোটামুটি ভালোই পড়ায় কালকে আসবে সাড়ে তিনশো টাকা করে সব সেম সাড়ে তিনশো হুম সাড়ে চারটে থেকে সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পনেরো কুড়ি জন পনেরো কুড়ি জন ওদিনে না দশ পনেরো জন যায় আচ্ছা ঠিক আছে ভালোই করায় চলে আয় হ্যাঁ ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সব স্যারই থাকে হুম হুম